এখনো পর্যন্ত আমার এই পঁয়ত্রিশ বছর জীবনে সবথেকে ভালো আমার বাইক রাইডিংয়ের এক্সপেরিয়েন্স হচ্ছে যখন আমি আমার কলেজের কিছু বন্ধু এবং স্কুল লাইফের কিছু বন্ধুদেরকে নিয়ে লাদাখে গিয়েছিলাম সেখানে আমরা মে মূলত দিল্লি থেকে আমরা বাইক ভাড়া করেছিলাম পুরুলিয়ার থেকে আমরা ট্রেনে করে প্রথম দিল্লি গিয়েছিলাম এবং সেখান থেকে আমরা দিল্লি পৌঁছাই দিল্লি পৌঁছে সেখান থেকে বাইকে ভাড়া করে আমরা লাদাখ পৌঁছাই এবং লাদাখ থেকে লে যাই লে থেকে কুলু মানালি হয়ে তারপরে আমরা কাশ্মীর হয়ে ঘুরে পরে আবার দিল্লি আসি এটি আমার জীবনের সবথেকে বড়ো বাইক রাইডিং এখনো পর্যন্ত তার পরবর্তীকালে আমি যেখানে যাই সেটা হচ্ছে আমাদেরই পশ্চিমবাংলাবাসীর সবথেকে প্রিয় জায়গা দার্জিলিং যেটা আমি পুরুলিয়ার থেকে আমার নিজের যে বাইক এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ সেটাতে করে আমি এবং আমার জীবনসঙ্গী তাকে নিয়ে আমরা বাইকে করে ঘুরতে গিয়েছিলাম আমাদের বিয়ের এক বছর পূর্তি উপলক্ষে সেখানে আমরা দার্জিলিং ঘুরি দার্জিলিং থেকে শিলিগুড়ি মালদা মালদা যে গৌড় এলাকা আছে সেগুলো ঘুরে এবং কোচবিহার রাজবাড়ি ঘুরে তারপর আমরা পুরুলিয়া ব্যাক করে আসি